পশ্চিমবঙ্গের পরিবহন পরিকাঠামো ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বেশি উন্নত কারণ কলকাতা শহর ও তার আশেপাশে ব্যাপক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে যেমন রয়েছে মেট্রো রেল বাস অটো রিকশা এবং ট্যাক্সি আর রাজ্যর ভেতরেও পর্যটকদের জন্য বেশ কিছু আক্রর্ষণীয় গন্তব্যের মধ্যে রয়েছে যেমন আছে দার্জিলিং আছে সিকিম শান্তিনিকেতন মুর্শিদাবাদ বাঁকুড়া আর দার্জিলিঙের মধ্যে আবার রয়েছে পাহাড়ি সৌন্দর্য চা বাগান আর মাউন্ট এভারেস্টের দৃশ্য সিকিমে রয়েছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম পরিবেশ আর শান্তিনিকেতনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শিক্ষাপীঠ যা সাংস্কৃতিক ও এবং শিক্ষাগত অভিজ্ঞতার জন্য পরিচিত আর মুর্শিদাবাদে আছে ঐতিহাসিক এবং স্থাপত্যিক সৌন্দর্য বাঁকুড়ায় রয়েছে প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামীণ সংস্কৃতি এছাড়াও সুন্দরবন এবং কোচবিহারের মতো জায়গাগুলি প্রাকৃতিক সৌন্দর্য এবং স্তানীয় সা সংস্কৃতির জন্য জনপ্রিয়